আমি তো শহরে থাকি তাই জন্যে আমি সেইভাবে মাছ ধরতে জানি না তা আমি যখন গ্রামের বাড়িতে যাই তখন আমরা কাকারা যখন সবাই মাছ ধরতো বড়শি দিয়ে তারপরে জাল ফেলতো হ্যাঁ তারপরে বৃষ্টি আসলে রাত্রেবেলা টর্চ লাইট নিয়ে চলে যেত মাছ ধরতে মাঠে সব জায়গায় মানে শোল মাছ লাফ দিত বৃষ্টি হলে তখন তো আমি তো মানে আমি তো সেভাবে জানি না আমি যতটা জানি আমরা যখন গ্রামের বাড়িতে যাই তখন মাছ ধরি আর এই মাছ ধরার শেখা বলতে বড়দের কাছ থেকে আমি খুব ভালো জানি না তো যতটা জানি যেমন ছিপ দিয়ে টোপ পেতে শোল মাছ ধরার তারপরে

জাল ফেলে তা আমি তো জাল ফেলতে জানি না তা আমি ওই ছিপ ছিপ দিয়ে মাছ ধরি টোপ দিতে পারি মানে যতটা জানি আর কি মাছ ধরার কৌশল আর সেই কৌশলগুলো হচ্ছে যেমন জাল ফেলে মাছ ধরা যায় ছিপ দিয়ে মাছ ধরা যায় টোপ ফেলে মাছ ধরা যায় তারপরে পুকুরে ভাঁড় রাখলে আবার দশ পনেরো দিন পরে গিয়ে ভাঁড়টাকে তুললে তার ভিতরে অনেক মাছ থাকতো ঘূর্ণি পেতে মাছ ধরা যায় মাঠে